আধুনিক বিশ্বে বাংলা ভাষা বিলুপ্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে কারণ বাংলা ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে মানুষ বাংলা ভাষা সাধু প্রথমত বাংলা ভাষা থেকে এসেছে সংস্কৃত ভাষা থেকে এসেছে বাংলা ভাষা সাধু ভাষা সাধু ভাষা বলতে বলতে মানুষ বাংলাটা ভালো করে একটু শিখেছে তার পরে এখন বাংলা ভাষার থেকেও ইংলিশ ভাষাটাকে পরচর্চা করার ফলে মানুষ বাংলা ভাষা ভালোভাবে বলতে পারে না আমাদেরও রোজকার জীবনে বাংলা ভাষা বলার সাথে সাথে বা কথা বলার সঙ্গে সঙ্গে আমরা বেশ কয়েকটি বা প্রত্যেক দিনের জীবনে দৈনন্দিন জীবনে আমরা বাংলা ভাষার সঙ্গে ইংলিশ ভাষা অনেকটা অ্যাড করে থাকি যেমন আমরা কথা বলতে গিয়ে বলি যে কালকে তোরা স্কুলে যাবি না আমরা সেটাকে পাঠশালা না বলে স্কুল বলে থাকি আবার আমরা অনেক কিছুই এমন বলে থাকি যেগুলো বাংলা ভাষায় বলি না কিন্তু বাংলা ভাষা খুবই সুন্দর ভাষা বাংলায় ভাষায় বই আছে বা অনেক কিছু বাংলা ভাষায় যে সব গল্পগুলো আছে ছোটো গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গান আছে বাংলা ভাষা হলো খুবই ভালো একটি ভাষা কিন্তু বর্তমান সমাজে বাংলা ভাষাকে পিছিয়ে রেখে ইংলিশ ভার্সানটাকে বেশি বেশি করে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে ইংলিশ মিডিয়াম প্রচুর পরিমাণে ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে দেওয়ার কারণে বাংলাটাকে বেশি চাপ না দিয়ে ইংলিশটাকে বেশি ভালো করে শেখানো হচ্ছে সেখানে ইংলিশ গ্রামার শেখানো হচ্ছে স্পোকেন ইংলিশ শেখানো হচ্ছে যার কারণে বাংলা ভাষায় মানুষ অতটাও উৎসাহিত হচ্ছে না ইংলিশ ভাষায় যতটা মানুষ উৎসাহিত হয়েছে স্পোকেন ইংলিশ আবার গ্রামার ইংলিশ এ সব ভাষাতে ইংলিশ মিডিয়ামে সমস্ত রকমের ইংলিশ ভাষা শেখানো হয় সুতরাং এখনকার উন্নত জীবনে মানুষ সরকারি স্কুলে না দিয়ে প্রাইভেট কোনো প্রাইভেট কোনো ইংলিশ মিডিয়ামে তার সন্তানকে ভর্তি করে দিচ্ছে যেখানে ইংলিশটাকে ভালোভাবে শেখানো হচ্ছে বাংলার উপরে কোনো চাপ দিয়ে শেখানো হচ্ছে না ইংলিশটাই হচ্ছে এখন বাংলার সাথে চ্যালেঞ্জে দাঁড়িয়ে গেছে যে ইংলিশটা প্রায় বিলুপ্ত হতে চলেছে